হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আসুন আমাদের ডক্টরের সঙ্গে দেখা করতে গেলে আপনাকে প্রথমে একটা এগারোশো টাকা বা দিয়ে একটা রেজিস্ট্রেশন করাতে হবে হ্যাঁ করিয়ে আপনি আপনি মোটামুটি কোন ডাক্তারেরকে ডাক্তারের আপনার লিস্ট আপনাকে দেওয়া হবে আপনি এবার ঠিক করবেন কোন ডাক্তারকে আপনি দেখাতে চান হ্যাঁ তো দেখানোর পরে এই ঠিক করার পরে আপনি আপনার নামটা লিস্টে হয়ে গেলে তারপরে আপনাকে টাইম দেওয়া হবে যে আপনি ডাক্তারবাবুর কথা মতো আপনাকে টাইম এই করে দেওয়া হবে আপনি সেই মধ্যে আসবেন এসে দেখা করবেন আপনাকে বলে দেওয়া হবে কোন ডেটে বা কোন এতে ওই তো বললাম এগারোশো টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশনটা করাতে হবে তারপর আপনাকে একটা হ্যাঁ এবার আপনাকে ফর্মটা হ্যাঁ না তো সেটা তো আর দেখুন আমি সেটা তো আমরা বলতে পারবো না ওটা তো আপনি আগে আউটডোরে দেখাবেন ডক্টরবাবু বুঝবেন যদি ভর্তি করার হয় তবে করবেন না হলে শুধু শুধু ভর্তি করবেন কেন আপনি আগে দেখান ডাক্তারবাবুকে দেখান এখানে তো অনেক বড়ো বড়ো ডাক্তার আছেন দে দেখুন দেখান ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন উনি যদি বোঝেন যে হ্যাঁ আপনাকে অ্যাডমিট করাতে হবে তাহলে মানে বাচ্চাটাকে অ্যাডমিট করতে হবে তাহলে উনি আপনাকে বলবেন তাহলে ওঁর যদি মনে হয় যে হ্যাঁ আবার আমি আমার থেকে অন্য ডাক্তার আছে যাকে দিলে এ এই হবে উনি সেই ডাক্তারের নাম রেফার করবেন সেটা আপনি ফার্স্ট টাইম আপনি দেখান আগে ডাক্তারবাবুকে দেখালে সবথেকে দেখালে আপনার মোটামুটি আমাদের এগারোটা থেকে ডাক্তারবাবুরা বসেন এবার আপনাকে এবার সব ডাক্তারবাবু তো সব সময় সমান সময় আসেন না ওঁদেরও তারপরে অনেক সময় কাজ টাজ থাকে ওটা আপনি নাম এ করার হ্যাঁ ওটা আপনাকে বলে দেওয়া হবে আপনার হ্যাঁ মোটামুটি এগারোটা থেকে বসেন ডাক্তারবাবুরা এবার তারপরে তো ওঁদের সময় মতো আপনাকে বলে দেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার ফোন নম্বর নিয়ে নেওয়া হবে আপনি আগে ফর্মটা ফিল আপ করুন করলে আপনার ফোন নম্বর এক টানা আরো কোন ফোন নম্বর থেকে দুটো ফোন নম্বর নেওয়া হবে একটা না ধরলে আপনাকে আরেকটাতে কল করা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বলুন আমার মনে হয় আসলে আপনার ভালোই ট্রিটমেন্ট তো খুব ভালো হয় আমাদের এখানকার ট্রিটমেন্ট তো ভালোই মনে হয় আপনার উপকারই হবে আসলে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ